ভারতের জলবায়ু অনেকটা নাতিশীতোষ্ণর প্রকারের উত্তরে চলে গেলে প্রচুর ঠান্ডা সেখানে রয়েছে হিমালয় হ্যাঁ ওখানে তাপমাত্রা সব সময় চার মাইনাস পাঁচ ডিগ্রি চার ডিগ্রি থাকে এবং দক্ষিণে চলে গেলে ওখানে প্রচুর গরম পাওয়া যায় পশ্চিমে চলে গেলে ওখানে পশ্চিমে পশ্চিমি ঝঞ্ঝায় অনেক ঝড় বৃষ্টি দেখা দেয় সমুদ্র অঞ্চলের দিকে গেলে ওইখানকার তাপমাত্রা সমুদ্র বায়ুর মতো হয় ওখানে অনেক বৃষ্টিপাত দেখা দেয় হ্যাঁ ভারতের মধ্যেই রয়েছে রাজস্তান যেখানে প্রচণ্ড খরা ওখানে তাপমাত্রা প্রচুর থাকে ওখানে তাপমাত্রাও অনেক সময় পঞ্চাশ ডিগ্রিও চলে যায় আবার রাত্রিবেলা অন তাপমাত্রা অনেকটা নেমে আসে ভারতের ভারতের পোতিটা অঞ্চলে প্রাই আলাদা আলাদা তাপমাত্রা থাকে ভারতে ভারতে গোটা ভারতে বৃষ্টিপাত মৌসুমী মী বায়ুর ক্ষেত্রে দুবার পুরো ভারতে বৃষ্টিপাত হয় ভারতের জলবায়ুতে অনেকটা বেশিরভাগ সময়ই ভারতের প্রতিটা অঞ্চলে গরমকাল বেশি থাকে আবার